একটি গুরুত্বপূর্ণ লেখার সরঞ্জাম যা মানবজীবনে ব্যাপক প্রভাব ফেলে কলম ব্যবহার করে আমরা আমাদের চিন্তাভাবনা ধারণা ও তথ্য লিখতে পারি এটি আমাদের শিক্ষা কর্মজীবন সামাজিক জীবন ও ব্যক্তিগত জীবনের বিভিন্ন ক্ষেত্রে সহায়তা করে এর কিছু ইতিবাচক দিক আছে

এটি লেখার জন্য একটি সহজ ও কার্যকর উপায় এটি বিভিন্ন ধরনের লেখার জন্য ব্যবহার করা যেতে পারে যেমন ইস্কুলে ব্যবসায়িক ক্ষেত্রে ইত্যাদি এটি একটি বহনযোগ্য সরঞ্জাম বা যে কোনও স্থানে আমরা অতি সহজে বহন করতে পারি